আমাদের পুরুলিয়াতে বিভিন্ন ধরনের আবাসন বিকল্প রয়েছে যাতে আশেপাশে গ্রামের মানুষ বা পুরুলিয়ার মানুষ এখানে এসে থাকতে পারে এখানে গ্রামের মানুষরা পড়াশোনা করতে আসে পড়াশোনা করতে এসে এখানে ভাড়াবাড়িতে থাকে তারা ছোট বাড়ি ভাড়া নেয় আবার কেউ চাকরি সূত্রে এখানে এলে পরিবার নিয়ে যদি থাকে তাহলে তাদেরকে বড় বাড়ি ভাড়া করতে হয় ছোট বাড়ি ভাড়ার জন্য মোটামুটি তিন হাজার টাকা থেকে শুরু হয় আবার বড় বাড়ি ভাড়ার জন্য দশ হাজার পাঁচ হাজার এমনি সাত হাজার টাকারও বাড়ি রয়েছে যে যেমন বাড়ি নিতে চাইবে তার জন্য তেমনই বাড়ি রয়েছে কিন্তু যদি কেউ মেসে থাকতে চায় তাহলে তাদের দু হাজার টাকা থেকে শুরু হয় বাড়ি ভাড়া আবার যদি কেউ বড় বাড়ি ভাড়া নিতে চায় তাহলে শুরু হয় চার হাজার টাকা থেকে এইভাবেই এখানের হাউসিং মার্কেট বা রিয়েল এস্টেট প্রবণতা প্রতিফলিত করেছে